আমি কিছু পদবীর নাম বলছি যেগুলি হলো যেমন দাস দাসগুপ্ত সেনগুপ্ত রাহা নাহা সাহা চৌধুরী ঘোষ ঘোষাল পাসোয়ান সিং সিংহ মাহাত ওম প্রামাণিক শীল সরকার বিশ্বাস মহন্ত রায় বর্মণ তালুকদার চক্রবর্তী গাঙ্গুলি ভট্টাচার্য স্যানাল আচার্য্যী রায়চৌধুরী

গোয়ালা ধর সূত্রধর দেবনাথ মোদক মজুমদার ওম মজুমদার শেখ পাঠান সৈয়দ

খাতুন খান শেট্টি কাপুর দেবগণ সেন কর রাউত আলি ঠাকুর মালাকার তেন্ডুলকর মালিক ব্যাপারী ঘরামি সেনশর্মা ইত্যাদি